আসানসোলে এখানে উষ্ণ প্রবাহ চলছে গত সপ্তাহে আমার বাড়ির ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিলো তো এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা খুবই কষ্টদায়ক প্রথমে আমি দেখলাম যে আমার ফ্যানটা কেন বন্ধ হয়ে গেছে চলছে না সেটা জানার জন্য আমি প্রথমে ফ্যানটার মধ্যে যে কনডেনসার থাকে কনডেনসারটাকে আমি খুললাম খুলে আমি একটি ইলেকট্রিকের দোকানে গিয়ে কনডেনসারটা চেক করলাম কনডেনসারটা খারাপ বেরোলো এরপর আমি সেই দোকান থেকে আমি একটা কনডেনসার নতুন কিনলাম এবং কিনে এনে নিজেই ঘরে সেটাকে লাগালাম এবং লাগানোর পর দেখলাম যে ফ্যানটা চলছে তো এই কনডেনসারের কাজ হচ্ছে ফ্যানটাকে চালু রাখা যেটা দ্বারা আমি এই গরমের মধ্যে আবার স্বস্তি ফিরে পেলাম